মানসিক স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে খুব প্রয়োজনীয় হলো খেলা আমাদের গ্রামের অনেকেই বড়ো খেলোয়াড় এবং লোকেরা মানসিক স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতা সম্পর্কে সচেতনতা তৈরি করতে ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট কুস্তি হাডুডুর মতোন খেলার আয়োজন করে থাকেন এই খেলাগুলিতে অনেক বাইরে বাইরে থেকে খেলোয়াড় যোগদান করেন এবং তাদের স্বাস্থ্য দেখা হয় তাদের খেলার পদ্ধতি দেখা হয় এইগুলি দেখার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খেলার প্রতি আগ্রহ প্রকাশ করে এবং তারা নিজেরদের স্বাস্থ্যকে ঠিক রাখতে আগ্রহী হয় এবং স্বাস্থ্য কীভাবে ঠিক থাকবে তারা সেই খেলোয়াড়দের কাছ থেকে পরামর্শ নেয় আর পরামর্শ নেওয়ার মাধ্যমে তারা নিজের শরীরকে আরো সক্রিয় এবং ভালো সুস্থ করে তোলে এই খেলাগুলির দ্বারা ক্রিকেট খেলা ফুটবল খেলা কুস্তি হাডুডু এগুলির মাধ্যমে আমাদের শরীরের অঙ্গ সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায় শরীর পেশিবহুল হয় আর আমাদের শরীর সুস্থ এবং রোগ মুক্ত হয়ে থাকে আর রোগ থেকে রক্ষা পাওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় তাই এই সব খেলা আমাদের গ্রামের এর আয়োজন করা হয়